উন্নত পৃথিবী উন্নত পৃথিবী সম্পর্কে আমার একটি মতামত যে এই উন্নত পৃথিবীর কথাটি শুনে আমাদের সবার মনে একটি আলাদা ভাবনা জাগে পৃথিবী যতো উন্নত হবে আমাদের পক্ষে সেটা অতোটাই সুবিধাজনক আমরা অনেক অনেক সুযোগ সুবিধা পাবো আমাদের অন্যান্য কাজ করতে অনেক কম খাটতে হবে প্রত্যেক জিনিস করতে গেলে আমরা অনেক রকমের সাহায্য পাবো এবং হয়তো মানুষের যে ম্যান পাওয়ার জিনিসটি যে মানুষের যে শ্রমিক খাটানোর যে শ্রমটি সেটি হয়তো কম হতে পারে আচ্ছা তবে কি পৃথিবী কি উন্নত হতে পেরেছে এটিরতে উন্নত তো হতে পেরেছে এটি আমি বলতে পারবো কিন্তু শুধু উন্নত হয় নি তার সাথে গেছে অনেক অবনতির দিকে উন্নত সাথে সাথে যেমন এসছে আমাদের কাছে টেকনোলজি এই মুহুর্তে যেটির অনেক ভালো দিকও আছে তবে খারাপ দিক কিন্তু অনেকই আছে এই টেকনোলজি আমাদের অনেক বাচ্ছাদেরকে খুবই খারাপ পর্যায়ে পৌঁছে দিয়েছে টেকনোলজি যতোটা ভালো ততোটাই খারাপ সেটার ব্যবহার জানতে হবে তো পৃথিবীকে উন্নত করতে গেলে টেকনোলজিকে কীভাবে ইউস করতে হবে সেটাও জানাতে হবে শুধু টেকনোলজিটিকে বানিয়ে ছেড়ে দিলে হবে না টেকনোলজির ভালো দিক কোনটি খারাপ দিক কোনটি সেই দিকটি জানাতে হবে টেকনোলজিকে কীভাবে ভালোভাবে ইউস করা যায় সেই জিনিসটি জানাতে হবে এবং সেটিকে নিয়ে সতর্কও করতে হবে প্রথম কথা পৃথিবীকে শুধু টেকনোলজির দ্বারা উন্নত করে দিলে হবে না এবং যতো উন্নত পৃথিবী হচ্ছে তার সাথে সাথে মানুষ অতোটাই কুঁড়ে হচ্ছে আলসে হচ্ছে মানুষ ভাবছে সমস্ত জিনিস তারা রোবটকে দিয়ে মেশিনকে দিয়ে করে নিতে পারবে তারপরে মানুষরা আর সেরকম খাটাখাটনি করার পক্ষে সক্ষম থাকছে না তো আমার মতে ওটাই মনে হয় পৃথিবী যত উন্নত হচ্ছে তার সাথে সাথে পৃথিবী অতটা অবনতিও হচ্ছে